আমাকে বাংলা ভাষা অনুবাদ করতে হয়েছে কেননা অনেক বছর আগে আমি একটা চাকরির জন্য একটা অফিসে গিয়েছিলাম এবং সেখানে কিছু হিন্দি লেখা ছিলো এবং সেগুলো আমাকে বাংলা ভাষা করে লিখতে দেওয়া হয়েছিলো প্রথম দিকে আমার একটু অসুবিদা হয়েছিলো কিন্তু তারপর আমি অনায়াসে সব কিছু বাংলা লিখে দিয়েছিলাম এবং আমার জীবনে খুব বড়ো একটা অভিজ্ঞতা যে আমি চাকরি জীবনে এই রকম একটা কাজ আমি করেছি তাছাড়া আমি স্কুল জীবনে যখন পড়েছিলাম অনেক বছর আগের কথা তখন ইংরেজি পড়া থেকে বাংলা অনুবাদ করতে হতো এবং আমি সেটা খুব ভালো পারতাম আমার সেই অভিজ্ঞতা খুব ভালো